হ্যালো দিদি আপনার দোকানের কি কি জুতো আছে নীল কালারের জুতো দু মাত্রা হিল ও দাম কেমন এতো দাম অনেক দাম বলছেন একটু কমাবেন না কমান অনেক বেশি যাচ্ছে দিদি দিদি আমি আচ্ছা ওটা দেখছি পরে কিন্তু আমি আচ্ছা আপনার ওখানে অজান্তা জুতো আছে না ওটার তো দাঁড়া বেড়াতে যাবো সেই সময় তো পায়ে দেবো এখন তো বাড়িতে তো চটি পায়ে দেবো লাগবে এক জোড়া কিন্তু সেইটাও দেখছিলাম যে দু জোড়া নেওয়া যায় কিনা একসঙ্গে তা অজান্তা দাম কেমন ওটাও বেশি বলছেন একটু কম হলে ভালো হতো মানে একশো টাকা তো অজান্তা তো পাওয়া যায় একশো টাকাই পারবো হ্যাঁ আর তা ঠিক আছে তাহলে রাখছি